সবচেয়ে মজার কথা হল যে আমার মোটামুটি সঙ্গীত সঙ্গীতের উপরে একটু রিসার্চ করার ব্যাপারটা আছে যে সংগীত নিয়ে আমি একটু ভালো করে রিসার্চ করব সঙ্গীতটাকে ভালো করে দেখবো শুনবো আর তাছাড়া আমার এমনি লেখালেখিরও কিছুটা ইয়ে রয়েছে হবি রয়েছে আমি নিজেও কিছু গানটান লিখেছি বা তাতে সুরও করেছি এবং আরো কিছু করবো এটা মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে আর মোটামুটি আর মোটামুটি আর এইসবের জন্য আর কিছু করার নেই আমার মোটামুটি এই কাজ করে যাচ্ছি সমানে এর উপরেই এর জন্য আমার মোটামুটি অনেক বন্ধু বান্ধব তারপরে আমার বাড়ির লোকেরও কিছুটা সহযোগিতা পাই বন্ধুবান্ধবদেরও সহযোগিতা পাই বাইরে যাদের কাছে যাইটাই বা যাদের বাড়িতে যাই তাদের কাছ থেকেও কিছুটা ইন্সপায়ার আমি পেয়ে যাই এইগুলো নানান বিষয়ে আমি এইসব করার পর তারপরে আমি নিজেকে স্থির করেছি যে না আমি একটা কিছু ভবিষ্যতে করবো যেটা লেখার উপরে হোক বা গান লেখার উপরে হোক বা কোনো কিছু লেখার উপরে সেটা আমি জোর দেবো